হ্যাঁ বলুন দিন পয়সা দিন একশো ছটাকা পঁয়ত্রিশ পয়সা লিটার মানে একশো বারো টাকা সত্তর পয়সা সরি দুশো বারো টাকা সত্তর বলুন বলুন আরে আপনার হয়তো জানা নেই যে পেট্রোল যতোটা দূরত্ব অতিক্রম করবেন মানে ধরুন আপনি আগেরটাই এসেছেন আগেরটাই হয়তো আপনার একশো ছটাকা কুড়ি পয়সা ছিল সেটা এখানে একশো ছটাকা সাঁইত্রিশ ছত্রিশ পয়সা কারণ হচ্ছে যে আপনার ওই যে পেট্রোল পাম্প ওটা আমার থেকে অনেক আগে মানে যেই গাড়ি করে পেট্রোল দিতে এসেছিল তাকে অতিরিক্ত পথ অতিক্রম করতে হয়নি তো আপনি এর থেকেও আরও যত এগিয়ে যাবেন আরও কম পাবেন আপনি যে আমারটায় একশো ছটাকা পঁয়ত্রিশ পয়সা এর আগেরটায় একশো ছটাকা কুড়ি পয়সা তার আগেরটায় যাবেন হয়তো একশো ছটাকা দশ পয়সা এরকম করে কমতে কমতে থাকবে না না না না আমাদের দেখুন এটাতে আমাদের কিছু করার নেই আমরা হচ্ছে কর্মচারী আমাদের যা সেট করা আছে আমাদের তাই নিতে হবে আপনার যদি নেওয়ার পোষায় তো আপনি নেবেন না হলে আপনি নেবেন না আমাদের কিছু করার নেই আমরা কর্মচারী আমরা এইখানে স্যালারি পাই আমরা কাজ করি আমাদের কিচ্ছু করার নেই না আরে আপনি খ্যাপামোগিরি করলে তো হবে না মালিকের সাথে আমাদের কোনো নেই মালিক কিচ্ছু করতে পারবে না যেমন রেট যাচ্ছে এটা রেট চার্ট আছে আমাদেরও কিছু করার নেই কারোর কিছু করার নেই এখন ক্রমবর্ধমান দেখুন আপনি বেকার তর্ক করবেন না এখানে কারণ আমাদের এখানে কারোর কিছু করার নেই আপনার নেওয়ার হলে নিন না হলে নেবেন না আপনি বেকার ঝামেলা করে লাভ নেই আপনার যদি নালিশ জানানোই হয় আপনি মালিককে আমাদের মন্ত্রীকে নালিশ জানান মন্ত্রীদের আপনারা কিছু বলতে পারেন না আমাদের কাছে এসে ঝামেলা করছেন আমাদের আমরা কী বলব না না সেটা তো সে আমরা বলবো না হয় আমরা মেনে নিলাম কিন্তু দেশের নাগরিক তো কেউ কাউকে কিছু বলতে চায় না যারা মানে পাড়ায় আড্ডা মেরে বলছে চায়ের দোকানে আড্ডা মেরে বলছে দাম বাড়ল দাম বাড়ল কিন্তু কই একবার সরকারের কাছে কেউ তুলে ধরছে না কই একটা মিছিল তো করছে না সবার তো এটা তো করা দরকার হ্যাঁ আমরাও ভুক্তভোগী আমাকেও বাড়ি থেকে পেট্রোল পাম্পে আসতে গেলে আমাকেও তেল ভরিয়েই আসতে হয় বা আমাকে তেল ভরিয়ে যেতে হয় টাকা আমারও লাগে কিন্তু আমরা চাই যে সবাই নালিশ করুক সবাই এখানে অ্যাপ্লিকেশান করুক না না না আমাদের কিছু করার নেই আপনি দরকার হলে দুলিটারের পয়সা আপনার কাছে না থাকলে আপনি এক লিটার নিন কিন্তু আমাদের কিছু করার থাকবে না দেখুন সরি ঠিক আছে দিন পয়সা দিন এই যে দেখুন উঠেছে দিন এটা দিন দেড় লিটার বললেন তো দাঁড়ান বলছি দেখে বলছি আপনাকে একশো ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা দিন এটা তো আপনাকে তাহলে ফোনপে করতে হবে আপনি ফোনপে করে দিন পুরোটা আপনাকে হ্যান্ড দেওয়ার দরকার নেই হ্যাঁ অবশ্যই আপনি জানেন না কী ফোন চালাচ্ছেন হ্যাঁ পঞ্চাশ পয়সা নাম্বার না এই যে স্ক্যানারসে স্ক্যান করুন পাঠিয়ে দিন হুম ঠিক আছে চলে এসেছে বেশ যান